আমার লেখার একটাই লক্ষ্য বা আকাঙ্ক্ষা আছে যে একদিন আমি আমারই জীবনী লিখব আর আমার লেখা নিয়ে আমি একটা জিনিসই অর্জন করতে চাই যে আমাকে সবাই একজন লেখক হিসেবে মনে রাখুক